এই এলাকাতে বাংলাভাষী যেমন বসবাস করছে তেমনি হিন্দিভাষীর সংখ্যাও কম নয় বাংলা হিন্দি এবং পাঞ্জাবী এই তিনটে ভাষার এখানে মানুষজন বাস করার ফলে হিন্দি ভাষার সাথে বাংলা ভাষার সাথে অন্যান্য যে দু দুটো ভাষার কথা বললাম হিন্দি এবং পাঞ্জাবী একদম ওতপ্রোতভাবে মিশে গেছে অনেক শব্দ বাংলার মধ্যে হিন্দি শব্দ পাঞ্জাবী শব্দ এই এলাকাতে আমরা লক্ষ্য করি